আমি চন্দ্রকোণার এখন বসবাস করি ওখানকার বিভিন্ন ধরনের শপিং মল রয়েছে যেমন কাছাকাছি রয়েছে ঘাটালে সেখানে হচ্ছে বেবি মল রয়েছে এছাড়াও আমাদের চন্দ্রকোণা টাউনে বিভিন্ন ধরনের সুপার মার্কেট তৈরি হয়েছে নতুন নতুন বাজারের বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষের প্রয়োজনীয় ব্যবহারের উপযোগী জিনিস অতি সহজে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এখনকার দিনে প্রায় বিভিন্ন জায়গায় শপিং মল বাজারের জায়গা এবং বিভিন্ন জিনিসপত্র পাওয়ার জন্য সুবিধার জন্যও গজিয়ে উঠেছে বিভিন্ন সুপার মার্কেট বিভিন্ন ধরনের মুদির দোকান যেখানে সহজে মানুষ সুলভ মূল্যে জিনিস ক্রয় করতে পারেন এবং পাশাপাশি ভালো ভালো জিনিস পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সুপার মার্কেট এবং শপিং মল তৈরি হয়েছে বিভিন্ন উন্নত ধরনের পোশাক আসাক এবং খাবার দাবার পাওয়ার জন্য তাই সুপার মার্কেট এবং দোকানের বিভিন্ন ধরনের হয়ে থাকে